বাজারে রেডিমেড কাপড় থেকে বানানো জিনিসটা হয় সম্পূর্ণই আলাদা কারণ বা রেডিমেডের ফিনিশিং যেটা থাকে সব সময় সঠিক থাকে না কিছু রেপুটেড দোকান বা বাজার আছে যেখানে রেডিমেড জিনিসগুলি খুব সুন্দর সেলাই করা থাকে কিন্তু তৈরি করা পোশাক নিজের মাপ মতো আর একটা বাড়ানো কমানো যায় নিজের পছন্দ মতো ডিজাইন ব্যবহার করা যায় এটাই হচ্ছে আলাদা বেশিরভাগ লোকেরাই এখনও এখনও পর্যন্ত পছন্দ করে যে রেডিমেড কাপড়ের থেকে নিজে সেলাই করা বা বোনা কাপড় কিনতে কারণ কিছু মানুষ আছে এখনও আছে যারা রেডিমেড জিনিসটাকে অতটা পছন্দ করে না কারণ তারা ভাবে হয়তো সে সেলাইটা এখানের ঠিক নেই বা এইখানে এই ডিজাইনটা হলে আমার ভালো লাগতো বা আমি হয়তো এই ডিজাইনটা পরলে আমি কমফোর্টেবেল সেটা করার জন্যই তারা বোনা বা সেলাই করা কাপড় পছন্দ করে